আমি আপনাকে বুক করেছিলাম ভগত সিং মোড় থেকে আসানসোল বাজার যাওয়ার জন্য কিন্তু আমাকে বিশেষ কারণে একটু এগিয়ে যেতে হয়েছে বিএআর মোড় থেকে আমাকে পিক আপ করুন